ম্যাডাম আপনাদের এখানে সমলেশ্বরী মন্দির খুব জাগ্রত মন্দিরটা কোন দিকে আচ্ছা আমি অনেক দিন আগে মানে অনেক বারই আসছি এখেনে কাজের সূত্রে কিন্তু হাতে সময় না পাওয়ার জন্য যাওয়া হয়নি আজকে একটু সময় আছে তাই একটু যেতে চাইছি আসলে যাই নি তো ওই পাশ দিয়ে কখনও নাম শুনেছি খুব জাগ্রত মন্দিরটা হ্যাঁ আমি শুনেছি এটা কোনো দিন কোনো যাওয়ার সৌভাগ্য হয়নি কাজের সূত্রে এসেছি অনেক বার কিন্তু যাওয়া হয়নি হাতে সময় পাইনি আজকে সময় আছে তাই একটু যেতে চাইছি দুপুরবেলা তো খাওয়ার প্রসাধনী তো ভালোই হয় তাও আর কি মন্দিরটা দিয়ে দু মাইল যেতে হবে তারপর

আচ্ছা সোজা যাবো দু মাইল যেয়ে পুকুর আছে পুকুরের পাশেই আছে হ্যাঁ ওখানে কোনো এমনি তাছাড়া একটু এগিয়ে যে কোনো কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেই তো বলে দেবে আচ্ছা আর ওখানে এমনি পুজোর সব সরঞ্জাম কি কিনতে পাওয়া যায় আচ্ছা ওখানেই কিনে নাহলে আমি এখান থেকেই হয়তো কিনে নিয়ে যেতাম তখন যদি না থাকে আমাকে আবার ব্যাকে আসতে হবে না থাকা স্বাভাবিক আবার অনেক জায়গায় থাকে না হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে